আমি একজন ফাস্ট ফুড বিক্রেতা বাজারে আমার অনেক বড়ো একটি ফাস্ট ফুডের দোকান আছে প্রত্যেক দিনের মতন সেইদিনও আমি ফাস্ট ফুড বিক্রয়ের জন্য দোকানে আসি এবং আমাদের কাজকর্ম চলছিলো আমার কয়েকজন তিন চার জনের ছেলেদের টিম আছে যারা আমরা একসাথে মিলে ফাস্ট ফুড বানাই এবং বিক্রি করি একদিন একজন বিক্রেতা আমার দোকানে আসে দুটো এগ রোল এবং চাউমিন অর্ডার দেবার জন্য তার অর্ডার আমি নিই এবং কিছুক্ষণ মধ্যে আমরা সেই খাবারটা বানাই তবে বানানোর পর কিছুক্ষণ পর সে বিক্রেতা আবার ফিরে আসে অর্ডারটা মানে কিনবার জন্য এবং আমরা সেই অর্ডারটা বানিয়ে যখন তাকে প্রস্তুত করি তখন তিনি অর্ডার সেই ফাস্ট ফুড কয়েকটা ফাস্ট ফুডের টাকাটা আমাদেরকে দেন তো এখানেই আমার সাথে একটা এমন ঘটনা ঘটেছে যেটা আমাকে একটু অসুবিধার সম্মুখীনে ফেলেছিলো যেমন হচ্ছে বিক্রেতা যখন এস ক্রেতা যখন এসছিলো খাবারটা নেওয়ার জন্য তখন উনি টাকাটা আমাকে দিয়েছিলেন কিন্তু কোনোভাবে দুর্ঘটনাবশত সেই টাকাটা মাটিতে পড়ে যায় এবার আমি বুঝতে পারি না যে উনি টাকাটা দিয়েছে কি না তো এক্ষেত্রে উনি আমাকে টাকাটা দিয়েছিলেন কিন্তু আমি সেই টাকা নিতে পারিনি তার জন্য আমার মনে হল তিনি আমাকে টাকা দেননি তো এর মধ্যে তিনি প্রত্যেক কিছুক্ষণের মধ্যে বলেই যাচ্ছেন যে তিনি টাকা দিয়েছেন কিন্তু আমি টাকা পাইনি এরমভাবে একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো যার ফলে আমাদের মধ্যে কথা কথা কাটাকাটি শুরু হয় এবং একটা ঝগড়ার মহল সৃষ্টি হয় ঝগড়া করতে করতে অনেক লোকজন জড়াজড়ি হয় এবং এটা একটা বাজে ধরনের সমস্যার সৃষ্টি করে তো কিছুক্ষণের মধ্যে আমি বুঝতে পারি যে তিনি টাকা দিয়েছেন যখন আমি দেখি যে মাটিতে সে টাকাটা পড়ে আছে এবং যখন আমি এরকম দেখি যে টাকাটা মাটিতে পড়ে আছে তখন আমি টাকাটা তুলি এবং তাকে বলি যে হ্যাঁ আপনি টাকাটা দিয়েছেন এবং তাকে তার অর্ডারটা দিয়ে দিই এই ঘটনাটা আমার জীবনের সবথেকে সমস্যাপূর্ণ ঘটনা আমার কাজের জায়গাতে ঘটেছিলো